আমি আমার জায়গায় স্থানীয় শিল্পীদের সমর্থন করার জন্য খুবই ভাবে হয়ে আছি এবং আমার সংস্কৃতির সংস্থা খুলেছি যার মাধ্যমে শিল্পীদের প্রচার করা হয় এবং সম্প্রদায় বলতে আমার জাতি কিছু কিছু বন্ধুদের কিছু প্রচার করা হয় মুখে মুখে এবং আরো নতুন প্ল্যাটফর্ম হয়েছে যেমন ফেসবুক ইন্সটাগ্রাম আরো কিছু কিছু নতুন প্ল্যাটফর্মের দ্বারা নেটওয়ার্কের দ্বারা করা হচ্ছে এছাড়াও যেখানে সেখানে পোস্টার পোস্টার লাগিয়ে প্রচার লাগিয়ে বিজ্ঞাপন লাগিয়ে করা হচ্ছে এবং সবাইকে মুখে মুখে বলে বা যেখানে সেখানে অ্যাডভার্টাইমেন্ট করে আমি স্থানীয় শিল্পীদের সমর্থন করি